বর্তমানে আমাদের এলাকার হাসপাতালে বিছানা অক্সিজেন সিলিণ্ডার এবং অস্ত্রোপচারের জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম অবশ্যই রয়েছে কিন্তু এই সমস্ত সুবিধাগুলি সাধারণত আমাদের হসপিটালে আগে ছিল না যার ফলে আমাদেরকে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে যা আমাদের কাছে খুবই দুঃখের একটি বিষয় এ সমস্ত ঘটনাগুলি আমাদের হসপিটালের কাছে কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে রয়ে গিয়েছে কেননা সামান্য কিছু যন্ত্রাংশ অথবা সরঞ্জামের ঘাটতির কারণে অনেক ব্যক্তির প্রাণ চলে গিয়েছে যা ডাক্তাররাও অনেক চেষ্টা করার পরেও বাঁচাতে পারেননি এবং আমরা লক্ষ্য করতে পারি এই সমস্ত দিনগুলিকে লক্ষ্য রেখেই বর্তমান দিনে এই সমস্ত সরঞ্জামের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা হয়েছে আমাদের এই হাসপাতালে আমাদের হসপিটালে এক সময়ে আমরা লক্ষ্য করতে পারি যে অক্সিজেনের সিলিণ্ডারের ঘাটতি থাকার কারণে অনেকজন ব্যক্তি মারা গিয়েছে শ্বাসকষ্টের রুগীরা বয়স্ক ব্যক্তি হওয়ার কারণে তাদের হাঁপানির কারণে অনেককে যখন হসপিটালে নিয়ে আসে অক্সিজেন সিলিণ্ডার না থাকার কারণে অক্সিজেন না দিতে পারায় অনেকে প্রাণ হারিয়েছে সেই সমস্ত দিনগুলো লক্ষ্য রেখে এখন হসপিটালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিণ্ডারের ব্যবস্থা করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে অপারেশানের ক্ষেত্রে বা অস্ত্রোপচারের ক্ষেত্রেও লক্ষ্য করেছি সঠিক সময়ে অপারেশান না হওয়ার কারণে অনেক মানুষ মারা গিয়েছে এই সমস্ত দিকগুলো লক্ষ্য রেখে হসপিটালকে আরও উন্নত করা হয়েছে এবং সমস্ত সরঞ্জাম এর পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত অসুবিধায় সম্মুখীন হতে হয়েছিল আমাদের এলাকার হসপিটালগুলি